পাখি সাধারণত গ্রামাঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখিদের মধ্যে এ বেশ কিছু উল্লেখযোগ্য হলো কাক বক শালিক চড়ুই টিয়া পায়রা ইত্যাদি কিন্তু নতুন ধরনের পাখি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে যেতে হবে এবং গোপনে দেখতে হবে কারণ মানুষের স্থানে তারা বসবাস করে না বা মানুষের থেকে বেশ কিছুটা দূরে পর্যবেক্ষণ করে তাই তাদের জীবনযাত্রা খাদ্যাভাস তাদের আচার আচরণ প্রকৃতি সম্পর্কে কিছু লক্ষ্য করতে হলে বা দক্ষতা বাড়াতে হলে আগে তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাদের নাম জানতে হবে এবং তাদের সম্বন্ধে বিশেষ ধরনের কাজ করা দরকার যাতে তারা তাদের সম্বন্ধে ভালোভাবে জানা যায় এছাড়াও রয়েছে বেশ কিছু পড়ার বই যেগুলির সাহায্যেও ভালোভাবে পাখিদের সম্বন্ধে জানা যেতে পারে